আমাদের পশ্চিমবঙ্গে এমন অনেক গ্রাম রয়েছে যারা কারুশিল্পের ওপরে নির্ভরশীল সেই গ্রামের লোকেরা কারুশিল্প নিয়েই বেঁচে থাকে এবং তাদের জীবিকা অর্জন করে এবং তারা কর্মসংস্থান এইভাবেই ব্যবসা করে চালায় আমাদের পুরুলিয়াতে রয়েছে চড়িদা গ্রাম সেইখানে ছৌ নাচের মুখোশ তৈরি হয় এবং সেখানকার প্রায় নব্বই শতাংশ মানুষ এই মুখোশ ব্যবসার সঙ্গে জড়িত এদের এই মুখোশকে বিক্রি করেই দিন চলে এবং বাইরে থেকে পর্যটকেরা এসে এই মুখোশ কিনে তাদের জীবিকা অর্জন করতে সাহায্য করে